দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উল্লেখযোগ্য বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান হলো মন্দির পাখিরালয় ওয়াচ টাওয়ার আর এগুলিতে যাওয়ার জন্য মানুষের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না এগুলি সবসময় খোলা থাকে আর বেশিরভাগ মানুষ সময় কাটানোর জন্য সুন্দরবনের ওয়াচ টাওয়ারেই যায়